ছুরি হলো এমন একটা বস্তু যা মানুষকে খুন করা যায় হঠাৎ যদি বাচ্চা নিয়ে খেলে নিজেরা যদি কাটাকাটি করে হাত পা কাটা হয়ে যায় সেটি একটি খারাপ দিক হলো আরেকটি খারাপ দিক হলো আমি যদি আনাজ কাটি দেখেশুনে না যদি কাটি উল্টোপাল্টা দিকে তাকাই তাহলে হাত কাটা যেতে পারে এবং মানুষও খুন করা যায় এগুলি হচ্ছে খারাপ দিক